হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো না তোমার ঠিক কী রকমের গিফট লাগবে বলো আমি বলছি তারপর তোমাকে আচ্ছা তুমি ফটো ফ্রেম দিতে পারো যেখানে ধরো আমরা তুমি কয়েকটা ছবি দিয়ে যাবে আমরা সেখানে বাঁধিয়ে দিয়ে দেবো এরকম নিতে পারো আচ্ছা এছাড়াও যেটা এখন নতুন রয়েছে তোমার হচ্ছে গ্লাস আর জাগের সেট যেখানে তোমার বন্ধুর ছবি পেস্টিং করে দেওয়া থাকবে তাতে ওইটা একটা নতুন আইটেম আছে আমাদের কাছে আচ্ছা তারপরে রয়েছে অনেকগুলো ফটো দিয়ে ঠিক আছে আর ঘড়ি একটা ওয়াল ক্লক রয়েছে যার মধ্যে তোমার বন্ধুর অনেকগুলো ছবি লাগাতে পারবে এরকম আছে এছাড়াও তোমার হচ্ছে লাইটিং লাইটিং দিয়ে কিছু আছে মানে লাইট জ্বলবে প্লাস হচ্ছে তোমার বন্ধুর ছবি দেওয়া থাকবে আর সেখানে লাইট জ্বলবে আর মিউজিক বাজবে ঠিক আছে এরকম কয়েকটা আছে এবার তুমি যেরকম চাইবে সেরকম দেখিয়ে দেবো বুঝলে মিনিমাম যেটা সবথেকে ছোটো প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পড়বে না না গিফট হবে না নয় দেখো তাহলে ওই লাইটিংয়ের কিছু আসবে না ঠিক আছে তোমাকে ওই মানে না না দাদা লাইটিংটা অনেক টাকা দাম মিনিমাম পাঁচশো থেকে স্টার্টিং তুমি হয়তো সাড়ে তিনশো চারশো টাকা হয়তো দিলে আমি হয়তো দেখতে পারতাম কিন্তু এই তিনশো টাকায় আমি কোনোভাবেই দিতে পারব না যেহেতু লাইটিংয়ের ব্যাপার প্লাস হচ্ছে তোমার সেখানে একদম নাম লিখে দেওয়া থাকবে আর সঙ্গে দেখো আবার মিউজিকও বাজবে তো সেটা কী করে আমি তিনশো টাকায় দেবো তুমি বলো হ্যাঁ ঘড়ি তো পাওয়া যায় কীরকম কী চাইছেন বলুন ঘড়ি হবে হ্যাঁ ঘড়ি হয়ে যাবে রিস্ট ওয়াচ পেয়ে যাবেন আপনি ঘড়ি আছে ভালো ভালো ঘড়ি আছে নীল ডায়াল অনেক রকম বিভিন্ন রকম ডায়ালের আছে এবার আপনি যেরকম বলবেন সেরকমই পেয়ে যাবেন অসুবিধা নেই ঘড়িটার ওটার আপনি সর্বনিম্ন সাড়ে তিনশো থেকে শুরু হবে সর্বনিম্ন এ কী বলব আর আপনাকে আচ্ছা স্নো স্প্রে এক একটা চল্লিশ টাকা করে দাম পড়বে আর ওই হ্যাপি বার্থডে লেখাটা পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে আর তাতে যদি মোমবাতি আর ঠিক আছে এটা আমি করে দিচ্ছি কিন্তু এগুলোর যা দাম সেগুলোই দিতে হবে ঠিক আছে হুম হুম ঠিক আছে